শীতের সময় ভ্রমণ করতে ভালো লাগে প্রতিদিন ব্যস্ত জীবনের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করাই ভ্রমণের প্রধান উদ্দেশ্য নতুন জায়গা দেখা অজানাকে জানা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ঐতিহাসিক ঘটনা প্রমাণ খুঁজতে আমার ভালো লাগে আমার ভ্রম আমরা ভ্রমণ করি দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে আমি একবার মা বাবার সাথে ভ্রমণ করতে গিয়েছিলাম প্রথম সমুদ্র দর্শন সমুদ্রের ধারে এক হোটেল আগে থেকেই বুক করা ছিল স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরে হোটেলে চলে গেলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সমুদ্রের কিনারে চলে গেলাম সেখানে দেখলাম কত লোকজনের ছড়াছড়ি কেউ বালিতে বসে আছে কেউ স্নান করছে কেউ ঝিনুক খুঁজছে কেউ বা ছবি তুলছে কেউ তার প্রিয়জনের হাত ধরে হাঁটছে গল্প করছে কত অনুভূতি কী সুন্দর সমুদ্র দেখতে লাগছে মনে হয় এক পৃথিবীর অপরূপ দৃশ্য কী সুন্দর মনোরম প্রকৃতি সেখানে দেখলেই মনটা ভরে যায় কী সুন্দর দেখতে সমুদ্র আমি দু চোখ ভরে দেখতে লাগলাম সমুদ্রে তাকিয়ে সমুদ্রে কী অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে উঠল সমুদ্র দেখতে খুবই ভালো লাগে তাই ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে ভ্রমণ করলে মানসিক শান্তি মানসিক চাপ সবই কম হয় ভ্রমণ করলে জীবন সুন্দর থাকে